নদীয়া জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলি যেমন বন জল খনিজ বা পরিবেশের দূষণ আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে এই দূষণ অনেকভাবেই নষ্ট করে দিচ্ছে আমাদের জেলায় প্রধান উৎসগুলি জল বন খনিজ সম খনিজ সম্পদ কিন্তু এইগুলো দূষণের ফলে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমি আমাদের চারপাশে অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করছি যেমন জল দূষণ আমাদের চারপাশে যে নদী নালা খাল বিল পুকুর ঘাট যেগুলো আছে সেগুলোতে আমাদের দৈনন্দিন জীবনের নানা রকম কারুকার্যের ফলে নানা রকম খারাপ কাজের ফলে জলগুলো জল দূষণটাকে খুব খারাপভাবে করে তুলেছে যেমন আমাদের চারিপাশে যে জ পুকুর নদী নালা যেগুলো আছে সেগুলোতে নানা রকম দূষণ হওয়ার কারণ কলকারখানা আমাদের দৈনন্দিন জীবনে চারিদিকে নানা রকম বড়ো বড়ো কলকারখানা শুরু হচ্ছে এবং সেগুলোর বর্জ্য পদার্থগুলো সেগুলোর বর্জ্য মাখা জলগুলো সে আমাদের নদী নালাতে যেয়ে পড়ছে এর ফলে আমাদের দৈনন্দিন জীবনে খুব অসুবিধা হচ্ছে এবং আমাদের প্রাকৃতিক যে জল বা বনজ সম্পদ বা খনিজ এর ফলে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের শরীর স্বাস্থ্যও আস্তে আস্তে খারাপের পথে এগিয়ে যাচ্ছে এবার আমাদের যে পৌরসভা সেই পৌরসভা এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্ন নেই বলবো না পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু আরও রাখা উচিত কারণ আবর্জনা প্রায় এক দিন ছাড়া ছাড়া সেগুলোকে পরিষ্কার করা উচিত জলবায়ু পরিবর্তন আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে যেমন নিষ্কাশন ব্যবস্থার ফলে আস নিষ্কাশন ব্যবস্তা ঠিকই আছে কিন্তু তার ফলে অনেক জায়গায় নিষ্কাশন ব্যবস্থা খুব খারাপ এর ফলে সেখানে প্রচুর জল দূষণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এই সব বন জল দূষণের ফলে বা বন বনজ সম্পদ কেটে ফেলার ফলে সেখানে প্রচুর সমস্যা হচ্ছে আমাদের বনজ সম্পদ কেটে ফেলার ফলে আমাদের পরিবেশ আরও দূষণের দিকে এগিয়ে যাচ্ছে কারণ গাছ আমাদের অনেক আমাদের বেঁচে থাকতে সাহায্য করে এবং অনেক অনেক রকম কাজেই গাছটা আমাদের দেয় এর ফলে আমাদের বনজ সম্পদ না কাটাটাই উচিত এবং বন সম্পদের ফলে অনেক খনিজ পদার্থ যেমন কয়লা বা নানা রকম খনিজ সম্পদ সেইগুলো গাছ থেকে গাছ থেকেও আমরা পাই বা নানা রকম সম্পদ থেকে পাই এবং এর ফলে জল দূষণ বা বনজ সম্পদ এইগুলোকে আমরা আস্তে আস্তে চাইবো যে আস্তে আস্তে সেইগুলো বন্ধ করা হোক কারণ জল দূষণ এবং এই সব দূষণগুলোর ফলে আমাদের অনেক সমস্যা হচ্ছে আমাদের শারীরিক সমস্যা হচ্ছে এর ফলে আস্তে আস্তে অনেক জীব জন্তু আস্তে আস্তে সেগুলো বিলুপ্তের পথে চলে যাচ্চে এগুলো খারাপ জিনিস